আমার গ্রামীণ সম্প্রদায়ের বাইরে আমি যখন ভ্রমণ করতে যাই বহু সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে যেমন একটা সমস্যার মধ্যে আমি একবার পড়েছিলাম যেটা আমার গ্রাম থেকে প্রায় ঘণ্টা খানেকের দূরত্ব তা সেখানে গিয়ে প্রথমেই আমি বাস থেকে তো নামলাম কিন্তু আমাকে যেতে হবে অনেকটা ভেতরে তাই আমি কোনো টোটো পাচ্ছিলাম না সেই টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে সেখানেই প্রায় আধ ঘণ্টা কেটে গেলো তারপর যায় বা একটা ভ্যান রিক্শা পাওয়া গেলো সেই ভ্যান রিক্সাতে চড়ে আধ ঘণ্টা পথ পেরিয়ে তারপর আমি আমার গন্তব্যে গেলাম কিন্তু সেখানে গিয়ে আমার সবচেয়ে বড়ো প্রবলেম কী হলো আমি সেখানে গিয়ে কোনো শৌচাগার দেখতে পারলাম না আমার সেখানে প্রচ মানে শৌচাগারের খুবই প্রয়োজন ছিল কিন্তু সারাটার দিন আমাকে এভাবে ওভাবেই কাটাতে হয়েছে আর একটা যথাযথ জলের ব্যবস্থাও ছিল না যে আমি একটু শুদ্ধ জল পান করবো আমার নিজের জলটা যে নিয়ে গিয়েছিলাম সেটা শেষ হয়ে গিয়েছিলো তারপর আমি জলও খেতে পাইনি ওখানকার মানুষ পুকুরের জল নদীর জল এই সবই ব্যবহার করে থাকে কিন্তু আমাদের যেহেতু অভ্যাস নেই তাই আমাদের একটু অসুবিধা হয়েছিলো এ তাই বাইরে গেলে এ সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়